হ্যাঁ অবশ্যই আমার বাড়ির উঠোনে বা বাগানে পাখিদের টেনে ডেকে আনার জন্য আমার কাছে অনেক ধরনের টিপস আছে প্রথমে পাখিদের জন্য উপযুক্ত গাছ এবং ঝোপঝাড় লাগাতে হবে পাখিদের নিজস্ব পরিবেশের জন্য পাখিরা বিভিন্ন ধরনের গাছ এবং ঝোপঝাড় পছন্দ করে কিছু জনপ্রিয় পাখি বন্ধু গাছ এবং ঝোপঝাড়দের মধ্যে রয়েছে তারপর কিছু ফলের গাছও লাগাতে পারি যেখানে আপেল চেরি ন্যাসপাতি ইত্যাদি গাছগুলি পাখিদের জন্য একটি জনপ্রিয় খাদ্য উৎস কিছু বীজের গাছ যেমন সূর্যমুখী ক্যানোলা এবং ভুট্টা গাছগুলিও পাখিদের জন্যে একটি জনপ্রিয় খাদ্য উৎস অনেক সময় ফুলের গাছেও পাখিরা এসে বসে এবং পাখিদের জন্য আপনার বাড়ির উঠোনে বা বাগানে খাবারের জল এবং খাবার সরবরাহ করে রাখতে হবে পাখিদের জন্য নিয়মিত খাবার এবং জল সরবরাহ করা তাতে আপনার বাড়ির উঠোন বা বাগানে পাখিদের আসার সম্ভাবনা বাড়বে এবং বাড়ির উঠোনে যদি কোনও গাছ থাকে সেই গাছে কোনোও পাত্রকে বেঁধে ঝুলিয়ে দিয়ে তাতে জল এবং খাবার আপনি রাখতে পারবেন আমি রাখতে পারি যাতে করে পাখিরা গরমের সময়ে এসে সেখানে জল খেতে পারে এবং খাবারের অভাব না হয় এবং পাখিদের জন্য বিশেষভাবে তৈরি খাবার এবং বেসন বীজ ভুট্টা ইত্যাদি রাখা যেতে পারে পাখিদের নিরাপদ আশ্রয় চায় এবং পাখিদের জন্য বিশেষভাবে তৈরি ঘর বা বাক্স তৈরি করেও রাখা যেতে পারে বাড়ির উঠোনে বা বাগানে এবং আমি তাদের জন্য একটি প্রাকৃতিক আশ্রয়ও সরবরাহ করতে পারি যেমন একটি গাছের কোটর বা ফাঁকা গাছ এবং পাখিরা শান্ত এবং নিরাপদ পরিবেশে থাকতে বেশি পছন্দ করে তাই বাড়ির উঠোনে বা বাগানে অতিরিক্ত শব্দ বা আলো এড়িয়ে চলতে হবে এবং পাখিরা শিকারি প্রাণীদের হাত থেকে রক্ষা পেতেও রক্ষা পেতেও চেষ্টা করে তার জন্য শিকারি পাখি বাগানের বা উঠোনের সামনে আসতে দেওয়া চলবে না এরকম আরও বিভিন্ন টিপস অনুসরণ করা যেতে পারে বাড়ির উঠোনে বা বাগানে পাখিদের ডেকে আনার জন্য